আমি একটা শাড়ি কিনেছি জামদানি শাড়ি শাড়িটা খুবই সুন্দর শাড়িটা শাড়িটা কেনার মানে কমের মধ্যে শাড়িটা খুব সুন্দরই মানে কমের মধ্যে সুন্দর শাড়ি যেটা সেটা বাড়িতে নিয়ে এসে দেখছি শাড়িটার ডিজাইনটাও সুন্দর রঙটাও সুন্দর তা শাড়িটা মানে পরেও ভাল্লাগছে শাড়িটা পরে আমার ভালো লাগছে অথচ শাড়িটার রঙ কালার সবকিছুই সুন্দর